আমি খুব ছোটবেলা থেকে আকাশের তারা গুনতে ভালোবাসি এই তারাগুলোর বিভিন্ন অবস্থানগুলো দেখে আমরা বিভিন্ন ছবিকে কল্পনা করি যেমন কালপুরুষ বিভিন্ন আরও এক সপ্তর্ষি মন্ডল সেগুলি আমি সাধারণত তারা ওই রাত্রি আটটা নটার সময় আকাশের দিকে গুনি তাছাড়া সন্ধ্যার সময় যখন সবেমাত্র তারাগুলি ফোটে তখন দেখি তাছাড়া মাঝরাতে যখন আকাশের দিকে ভাবি অনেকগুলি তারা দেখায় খুব সুন্দর লাগে এই এই বছরেই মানে দু হাজার তেইশ সালেই মার্চ মাসের প্রথম সপ্তাহ দিকে চাঁদ এবং তার দু পাশে একটি সরলরেখা বরাবর বৃহস্পতি এবং শুক্র গ্রহকে দেখা যায় এটি এই আমার জীবনে মানে তারা দেখার মানে মানে তারা দেখার একটা খুবই ভালো স্মৃতি এই এই দৃশ্য জীবনে আমি কখনোই দেখিনি এই প্রথম দেখলাম যে একটি সরলরেখা বরাবর শুক্র কে এ এবং শুক্রকে এবং শুক্র কে এবং বৃহস্পতিকে চাঁদের দু পাশে খালি চোখে দেখা যাচ্ছে এই দৃশ্যটা প্রায় এক সপ্তাহ ধরে ছিল তাদের দূরত্বটা আস্তে আস্তে কমে যেতে যেতে যেতে তারা মধ্যিখানে চাঁদের পেছনের দিকে মিলিয়ে যেতে থাকে এটি আমার হল আকাশের একটা মানে রোমাঞ্চকর এবং প্রধান স্মৃতি মানে প্রিয় স্মৃতি